পেট্রোলের দাম বৃদ্ধি অবশ্যই বাইক চালানোর ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব ফেলছে কারণ বাইক এখন সকল মানুষের কাছে পৌঁছে গেছে সেখানে পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে অনেকেই কিন্তু বাইকটাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারছে না সেই সঙ্গে অতিরিক্ত জ্বালানি ব্যবহারের ফলেও কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে এটাও যেমন ঠিকই কারণ অতিরিক্ত জ্বালানি পরিবেশ দূষণ করছে যা পক্ষে বিশেষ করে ক্ষতিকর তাই অতিরিক্ত জ্বালানি যাতে না ব্যবহার হয় সেদিকেও যেমন নজর দিতে হবে তেমনি পেট্রোলের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে তারও কোন না কোন উপায় বার করতে হবে